হ্যাঁ ভালো আছি তোরা সবাই ভালো আছিস তো না না না না না রোহিণী তো খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই আমি চাই সবাই মিলে আসবি হ্যাঁ রোহিণী তো এখানে মূলত কৃষি মানে কৃষি সম্পর্কিত জিনিস হুম এখানে যে যখন ধান চাষ শুরু হয় ধান চাষ শুরু করার আগে প্রকৃতিকে একটা পুজা উৎসর্গ করা হয় সেটাকে রোহিণী বলা হয় এখানে বলা হয় হুম না না জামাকাপড় কেনাটা ম্যান্ডেটারি নয় তাৎপর্যপূর্ণ নয় যদি তুই চাস তো আমি নতুন ভাবে কিনতে পারি ঠিক আছে কিন্তু এই পুজার সাথে জামাকাপড়ের কোন সম্পর্ক নেই হ্যাঁ তো হ্যাঁ সে অবশ্যই অবশ্যই অবশ্যই কিনে দেব এখানে লোকাল বাজার যে স্থানীয় বাজার যেটা আছে সেখান থেকে জামাকাপড় কেনাকাটা করবো সবাই মিলে হুম না না খাওয়াদাওয়ার কোনও না না খাওয়াদাওয়ার তো কোনো তাৎপর্যপূর্ণ নেই একটা বিকাল দিকে পিঠে হয় হুম সে পিঠে সবাই মিলে আনন্দ করে খাওয়া হয় হুম সে তো অবশ্যই অবশ্যই হ্যাঁ আর আয় এলে খাওয়াবো কেমন তাছাড়া এখানে এখানে হ্যাঁ সবাই ভালো আছি হ্যাঁ তো কবে আসবি বল আচ্ছা যাই হোক ভালো হ্যাঁ শুনে ভাল লাগলো তুই আসবি হ্যাঁ সবাই মিলে আসিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রতিবছর যখন চাষ শুরু হয় চাষ শুরু করার আগে হুম এই পুজোটা করা হয় না না না না না এখানে তো তুলসী তুলসী থান থাকে তো ওই তুলসী থানেই এই পুজাটা করা হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ সবাই আসে সবার সাথে দেখা হবে হুম অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ আবার জামাকাপড় কিনবো আসার দিনে ফোন করবি হ্যাঁ সেখান থেকেই বাজার করে বাড়ি ফিরব কেমন

হ্যাঁ না না তোদেরকে বানাতে হবে না বাড়ির সবাই বানাবে তোরা ফুর্তি করবি হ্যাঁ সেটাই তো ভালো আচ্ছা ঠিক আছে যতটুকু পারিস করবি হ্যাঁ না পারলেও কোনো ব্যাপার নাই আমি যাবো তোর সাথেই যাবো হ্যাঁ তুই আগে আয় তোর সাথেই যাবো হ্যাঁ অবশ্যই যাবো যাবো ঠিক আছে যাবো হ্যাঁ তোর সাথেই যাবো তুই আগে আয় এখানে দেখে যা পুজা কেমন হয় না হয় হ্যাঁ তারপরে একসাথেই ফিরবো হ্যাঁ ঠিক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবি আসবি হ্যাঁ